বল রে কী খবর এইত্তো আমি তো এই সদ্য সদ্য মন্দির থেকে ঘুরে আসলাম রে আদ্যাপীঠ মায়ের মন্দির থেকে তুই গেছিলি কি এই মন্দিরটাতে হুম মন্দিরটা কি ভালো তুই যদি মন্দিরটায় গিয়ে একবার বসবি না একদম মনটা একদম পবিত্র মানে কী বলবো এতো ভালো এত্তো শান্তির জায়গা আর তুই বিশ্বাস করবি না মন্দির টু সব মন্দিরই তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু আদ্যা মায়ের মন্দিরটা না মানে একদম ভেতর থেকে শান্তি লাগে ওখানে গিয়ে আর সন্ধ্যাবেলা হচ্চে গিয়ে যখন সন্ধ্যা আরতি হয় ইস কি মারাত্মক দৃশ্য ভোগ আরতি হয় ভিতরে হ্যাঁ রে আমি তো ওখানে গিয়ে ছিলাম দু দিন ছিলাম তো তো মারাত্মক খুব সুন্দর খুব সুন্দর ওখানে হচ্ছে গিয়ে দুপুরের দিকে তোর মায়ের ভোগ লাগানো হয় ভোগ আরতি হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভোগও হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ টিকিট সিস্টেম আছে টিকিট তুই হচ্ছে গিয়ে একটা সময় থাকে বুঝলি তো ওই সময়ের মধ্যে গিয়ে তোকে টিকিটটা নিতে হবে তারপর গিয়ে তুই ভোগ নিতে পারবি খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তো এই সবে সবে আসলাম এখন তো আর যাওয়া হচ্ছে না হ্যাঁ আমি যখন যাবো মায়ের মন্দিরে তখন তোকে অবশ্যই জানাবো তুই গেলে হুম হ্যাঁ রে এটাই তো এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোকে আমি বলবো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ